এখন আমরা মাছ ধরতে বিভিন্ন রকমের সরঞ্জাম নিয়ে যাই ওই জাল মাথা ভরা জাল এই চটজাল এইসব চট জাল আর মাথা ঘোরানোর জাল বা ঘেরা জাল দিয়ে মাছ ধরা হয় ছিপ দিয়ে ভালো ছিপ দিয়ে চা চার টা আমরা তৈরি করি এই যেমন পাউরুটি দিয়ে দিয়ে আমরা ভাত দিয়ে চারটা তৈরি করি সেইভাবে এখন মাছ ধরার হচ্ছে কিন্তু আগের এই সব সরঞ্জাম ছিল না আগে মানুষ খুব কষ্টের মধ্যে মাছ ধরতো এখন আমাদের এইসব ছিপ হুইল বা মাথা ঘোরানো জাল জাল এইসব কারেন্ট জাল এসব হয়েছে বলে আমাদের মাছ ধরার অনেকটা সুবিধা হয়েছে এই জন্যে আমরা এখন মাছ ধরতে খুব ভালোবাসি আগে যেমন আপনার জালদড়ি ছিল না এখন সেই সবের জালদড়ি ব্যবহার খুব ভালোভাবে বাজারে বেরিয়েছে বাজারে বেরিয়েছে এবং আমরা সেগুলো কিনে ব্যবহার করি